আমি মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় একটি বই পড়তাম তাহলে অভিজ্ঞতাটি মিশ্র হতে পারত অন্য ভাষায় লিখা বই পড়া নতুন সংস্কৃতি ও ভাবনা জগতে প্রবেশের সুযোগ করে দেয় তবে ভাষাগত সীমাবদ্ধতার কারণে মূল ভাবনাটি সম্পূর্ণভাবে উপলব্ধি করা সব সময় সহজ হয় না বিশেষ করে অনুবাদের ক্ষেত্রে ভাষার সঠিক রস অনুভূতি ধরে রাখা কঠিন হতে পারে অনুবাদ ভালো হলে তা পাঠককে অন্য ভাষায় সাহিত্য সংস্কৃতি গভীরভাবে না গভীরে নিয়ে যেতে পারে তবে খারাপ অনুবাদ মূল ভাবনা থেকে বিচিত্র করে দিতে পারে মাতৃভাষায় লেখা যে কোনো বই না ভালো বইয়ের গভীরতা রস আসলে অন্য রকম ভাষা বাংলায় এমন একটি বই হলো রবীন্দ্রনাথের গীতাঞ্জলি এই বইটি শুধু বাংলায় নয় বিশ্বের প্রতিটি ভাষা ভাষী মানুষ পড়া উচিত এর মধ্যে জীবন আত্মা ঈশ্বর প্রকৃতি ও মানবিক অনুভূতির গভীরতম ভাব প্রকাশ পেয়েছে এটি আমাদের সকলের জন্য চিরন্তন শিক্ষা ও অনুভূতির উৎস যা কোনো একটি ভাষার গণ্ডিতে সীমাবদ্ধ নয়